হ্যালো হ্যাঁ স্যার আমি এস বি আইর থেকে বলছিলাম এস বি আই ব্যাঙ্ক থেকে বলছিলাম আপনি কি আপনি কি সৈকত রয় কথা বলছেন আচ্ছা স্যার আপনি ওই আপনাকে কল করেছিলাম যে এস বি আই একটা আপনার নামে মানে ভালো একটা অফার আসছে অফার দিয়েছে আপনার ইয়েতে আপনি তো সেভিংস ভালো মেনটেন করেন সেই জন্যে ব্যাঙ্ক থেকে আপনাকে লোন দিচ্ছে আপনি কি লোন নিতে চাইছেন হ্যাঁ বিজনেস লোন নিতে হবে আপনাকে আপনার মানে প্রপার্টি কী আছে মানে ব্যবসা বা জায়গা জমি কিছু এমন কিছু আছে আপনার ব্যবসা ব্যবসা দেখাতে পারবেন আপনি ব্যবসায়ী লোন তাহলে আপনি বিজনেস লোন দেখাতে পারি আচ্ছা ব্যবসা বলতে আপনার তাহলে কী আছে মানে কোনো দোকান আছে না কোনো কিছু ইয়ে আছে আচ্ছা কাগজ নাম মানে কাগজপত্র আছে তো দোকানের মানে আপনার নামে সব কিছু আছে তো ট্রেড লাইসেন্স ফাইসেন্স সব কিছু সব কিছু ও কে আছে এবারে আমি বলে দিচ্ছি এবার আপনার সেভিংসটা আমরা চেক করলাম করে চেক করে দেখলাম যে আপনার সেভিংস ভালো আছে বা মেনটেন করে মানে করেন আপনি ঠিক আছে সেই জন্যে আপনার জন্য আমরা এখান দিয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন দিতে পারি আপনার এবং অনেক ইন্টারেস্ট কমে আপনাকে লোন দেওয়া হবে যেটা আপনি পাঁচ পাঁচ বছর ধরে শোধ করতে পারবেন এবং যদি পাঁচ লাখ টাকা দেওয়া হয় আপনি যদি প্রপারলি প্রতি মাসে মাসে যেমন লোনের কিস্তি দিতে দিতে দেন তাহলে আপনার মানে লাস্ট থ্রি মাস দিতে হবে না তিন মাস দিতে হবে না আপনাকে ইন্টারেস্ট আছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ করে ঠিক আছে হ্যাঁ কেন দেওয়া যাবে না আপনি দু লাখ বললেন দু লাখ আসবে কিন্তু আমার মনে হয় আপনার পাঁচ লাখ টাকা নেওয়া ভালো মানে মনে করি ভালো বেটার হবে অনেক কমে মানে ইন্টারেস্টে মানে লোন ছাড়ছে ঠিক আছে বিজনেস লোন এবার দেখুন এবার হ্যাঁ এবার দেখুন আপনি কী করবেন যদি নিতে চান আপনি ওই সোমবার নাগাদ ব্যাঙ্কে আসুন ব্যাঙ্কে এসে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাবনা চিন্তা করুন এবং বাড়িতে জানান জানিয়ে তাহলে আপনি যদি নেওয়ার ইচ্ছা হয় ইচ্ছুক হন তাহলে আপনি সোমবার নাগাদ ব্যাঙ্কে এসে যোগাযোগ করবেন ঠিক আছে আমার সাথে আমার নাম আমার নাম আপনি ব্যাঙ্কে এসে বলবেন যে দিলীপ মণ্ডল বলছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি স্যার তাহলে আমি হুম হুম